আমায় সবথেকে বেশি খুশি করে যখন আমার বন্ধু বা বান্ধবী এসে আমার সঙ্গে অনেকক্ষণ ধরে গল্পগুজব করে এই গল্প করার মধ্য দিয়ে আমি সবথেকে বেশি খুশি হই এছাড়াও যখন আমার বাড়ির লোক যখন কাছাকাছি এসে বসে একসঙ্গে চা গল্প হয় বিকেলবেলায় একসাথে বসে চা খাই বিস্কুট খাই চানাচুর খাই তখন আমি সবথেকে বেশি খুশি হই এছাড়াও আমি বৃষ্টির দিনে খুব খুশি হই বৃষ্টির দিনে গ্রীষ্মের প্রচণ্ড গরমকালে যখন প্রচণ্ড গরম করে তখন বৃষ্টিতে একটু বসি ভিজি এতে আমি খুব সবথেকে বেশি খুশি হই